স্টেম এর সাহায্যে আমাদের গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা যথেষ্ট উন্নতিসাধন লাভ করেছে যেমন নতুন নতুন ঔষধ এই স্টেমের জন্যই আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে প্রয়োজন মতন কোনো কোনো ওষুধের যে সরবরাহ হয়ে যায় সঠিক সময়ে যার দ্বারা রোগীরা অনেকটাই উপকৃত হয়ে থাকে এছাড়াও সার্জারিতে নতুন উদ্ভাবন আমাদেরকে সাধারণত সার্জারি করাতে হলে আগে শহরের কোনো বড় হাসপাতালে যেতে হতো কিন্তু বর্তমানেতে স্টেমের কারণে বাইরের হাসপাতাল না গিয়ে আমরা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই স্টেমের সাহায্যে নতুন নতুন সার্জারি করা যেতে পারে তাছাড়া কার্যকর স্বাস্থ্যসেবা এই স্টেম পরিষেবা আসার কারণে প্রত্যেকটি রোগী নিজেদের স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি গিয়ে চিকিৎসা করাতে পারছেন এবং বাইরে কোথাও যেতে হচ্ছে না এবং আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিরও উন্নতি সাধন ঘটছে দিনের পর দিন চিকিৎসার উন্নতি ঘটছে নতুন নতুন যন্ত্রপাতির উদ্ভাবন ঘটছে যার জন্য অনেক রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা অনেকটাই কমে যাচ্ছে এইভাবেই স্টেম আমাদের গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নতি সাধন করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে চলেছে